পূর্ব মেদিনীপুরের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলিতে অত্যন্ত গুরুত্বপূর গুরুত্ব দেয় এই উৎসবগুলি পরিবার বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করার একটি সুযোগ করে দেয় উৎসবের জন্য প্রস্তুতি উৎসবের আগে লোকেদের তাদের বাড়ি ঘর পরিষ্কার করে সাজাতে হয় তারা নতুন পোশাক কেনে এবং উৎসবের খাবার এবং মিষ্টি তৈরি করা হয় অনেক পরিবারের লোকেরা উৎসবের জন্য বিশেষ প্রার্থনা বা পূজা করে উৎসব উদযাপন উৎসবের দিন লোকেরা সকালে ঘুম থেকে ওঠে স্নান করে এবং নতুন পোশাক পরে তারা মন্দিরে বা অন্যান্য ধর্মীয় স্থানে যায় এবং প্রার্থনা করে অনেক পরিবারের লোকেরা উৎসবের জন্য বিশেষ খাবার তৈরি করে এবং একে অপরের সাথে ভাগ করে নেয় উৎসবের খাবার উৎসবের খাবারগুলি সাধারণত সুস্বাদু এবং পরিসিন হয় অনেক পরিবারের লোকেরা উৎসবের জন্য বিশেষ খাবার তৈরি করে উদাহরণস্বরূপ দুর্গা পুজোর সময় লোকেরা সাধারণত চিত্তি মিষ্টি এবং পোলাও কাঠিবাটা ইত্যাদি তৈরি করে উৎসবের রীতি উৎসবের রীতি ধর্ম এবং সম্প্রদায়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে কিছু কিছু জিনিস সাধারণ নীতি যেমন প্রার্থনা প্রার্থনা লোকেরা সাধারণত উৎসবের সময় প্রার্থনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আশীর্বাদ চায় সুখের জন্য পূজা লোকেরা সাধারণত উৎসবের সময় পূজা করে তাদের ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করার জন্য দান লোকেরা সাধারণত উৎসবের সময় দান করে থাকে তাদের ঈশ্বরের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং অন্যদের সাহায্য করার জন্য পূর্ব মেদিনীপুরের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলির অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সাথে উদযাপন করে এখানে দুর্গা পুজো যেভাবে পালিত হয় সেরকম ঈদও এক এই উৎসবগুলি তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সাংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করে